ফোটোগ্রাফি আমি যখন প্রথম একটি ক্যামেরার ছবি তুললাম তখন আমার ধারণা ছিল না যে এটি আমার জীবনে গতিপথের কী রূপ দে ফটোগ্রাফি আমার জন্য শুধু নান্দনিকতা সম্পর্ক ছিল না এটি ছিল বাস্তবকে নথিভুক্ত করার বিষয় মানুষের জীবনের কাঁচা অপরিশোধিত সত্য আমি যখন শহর এবং গ্রামের মধ্যে দিয়ে ভ্রমণ করছি আমি বুঝতে পেরেছি যে আমি বন্দি প্রতিটি মুখের একটি গল্প ছিল একটি আখ্যান যা গুরুত্বপূর্ণ কিন্তু খুবই কম বলা হয়েছিলো গ্রামের রাস্তা গ্রামের রাস্তায় হেঁটে চলা কৃষক প্রত্যেকটা মানুষ তাদের জীবন একটা গল্প আছে তাদের গল্পগুলো হয়তো সেভাবে কখনও পড়া হবে না কিন্তু ফটোগ্রাফির মাধ্যমে তাদের সংরক্ষণ করা যেতে পারে এবং ক্যামেরা স্ক্রিনে ছবিগুলো পরে দেখে সেই গল্পগুলো হয়তো সমাজের সামনে তুলে ধরাও যেতে পারে একটা ছবির মাধ্যমে সমাজকে বোঝানো যেতে পারে গ্রামের কৃষকদের গল্প গ্রামের সৌন্দর্য সৌন্দর্যতার গল্প এই প্রতিটি মুহূর্তগুলোই আমি চাক্ষুষ গল্প বলার শক্তি বুঝতে শুরু করলাম আমি সামাজিক সমস্যাগুলোর প্রতি আকৃষ্ট হয়েছিলাম দারিদ্র্য সমতা পরিবেশগত অক্ষয় এবং এবং কীভাবে এই সমস্যাগুলো প্রায়শই ভুল ভুলভাবে উপস্থাপনা করা হয় তার মূলধারার আলোচনায় সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয় আমি এটি পরিবর্তন করতে চেয়েছিলাম এবং ফটোগ্রাফি এটি আমায় করার উপায় বলে দিয়েছিলো আমার লেন্স আমার ভয়েস হয়ে উঠেছিলো এমন গল্পগুলি হাইলাইট করার দরকার ছিল না লেখার মাধ্যমে আমি ছবির মাধ্যমে মানুষকে গল্প বলতে শুরু করলাম প্রবণতা মানুষের জন্ম দু হাজার একুশ সালে আমি ফটোগ্রাফির বাইরে গল্প বলার প্রতি আমার আবেগ নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম ডিজিটাল প্ল্যাটফর্মে যারা লক্ষ্য লক্ষ্য দৈনন্দিন ব্যক্তি কর্মী এবং সম্প্রদায় যারা পরিবর্তন চালাচ্ছে তাদের কাছে একটা কণ্ঠ দেওয়ার জন্য ধারণাটা সহজ ছিল এমন একটি স্থান তৈরি করুন লোকেরা উপেক্ষা বা নীরব হয়ে ভয় ছাড়াই গল্প গল্পগুলো ভাগ করতে পারে জলবায়ু পরিব পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা একজন তরুণ কর্মী বা লিঙ্গ সমতা নিয়ে কাজ করা একজন সম্প্রদায়ের নেতা হোক না কেন আমরা সেই কণ্ঠস্বরগুলো হাইলাইট করি আমার জন্য ক্যামেরা মুহূর্তগুলো ক্যাপচার করার জন্য একটি হাতিয়ারের চেয়েও বেশি কিছু এটির সক্রিয়তা একটি হাতিয়ার ফটোগ্রাফির ক্ষমতা আছে মানুষকে থামিয়ে ভাবতে শেখায় এটি আমাদের অস্বস্তিকর সত্যের মুখোমুখি হতে সাহায্য করে অন্যদের মধ্যে মানবতা দেখাতে এবং প্রায়শই উপেক্ষা করা অন্যয়ে স্বীকৃত দিতে বাধ্য করে প্রতিবাদের ছবি হোক হোক না গ্রামীণ কৃষক বা রাস্তার বিক্রেতা শেষ করবার চেষ্টা করেছেন এই চিত্রগুলো কথোপকথন শুরু করার এবং পদক্ষেপকে অনুপ্রাণিত করার ক্ষমতা রাখে শক্তিশীল চিত্রের সাথে যা আমাদের কভার করা সমস্যাগুলোকে মানবিকতা করতে সাহায্য করে এটি নিশ্চয়ই নিশ্চিত করা আমাদের উপায় যে গল্পগুলো কেবল একটা স্ক্রিনের শব্দ হিসাবে বিদ্যমান নয় এগুলো বাস্তব সম্পর্কিত প্রভাবশীল ফটোগ্রাফির বেশ চ্যালেঞ্জিং শুধু ভা মন্দ কিছু তুলে ধরা সমাজের সামনে সত্য প্রকাশ করা নয় জীবনের কিছু আনন্দ মুহূর্ত সেগুলোকেও ফ্রেম বন্দি করে রাখতে সাহায্য করে এই ফটো এই ফটোগ্রাফারদের আমি একটা উদাহরণ শেয়ার করতে চাই তারা এইভাবে তা সেটা ক্যামেরাটা বা ফটোগ্রাফারটা ফটোগ্রাফিটাকে ব্যবহার করতে পারেন তাদের অনেক ভালোভাবে কাজ করতে পারে যেমন মানুষের গল্পগুলো শুধু তাদের লেখা ডায়েরির পাতাতেই থেকে যায় কিন্তু ছবির মধ্যে থেকেও যে লেখা উঠে আসে ছবির মধ্যেও একটা গল্প থাকে সেটা মানুষকে বোঝানোটাও খুব দরকার আমাদের সমাজে অন্যায় কাজগুলোর বিরুদ্ধে একমাত্র প্রধান অস্ত্রই হচ্ছে ক্যামেরা অনেক প্রমাণ অনেক মুখে বলা প্রমাণ যা মানুষকে বিশ্বাস করানো খুব কঠিন কিন্তু একটা ছবির মাধ্যমে তা প্রমাণ করা যায় যদি সেটা ভুলভাবে পেশ করা না হয় তাহলেই কিছুদিন আগে ঘটে যাওয়া একটা দুর্ঘটনায় আমরা সবাই ওয়াকিব হয় কিন্তু সেখানে কোনো ক্যামেরা ছিল না আমার মনে হয় সেখানে যদি একটা ক্যামেরা থাকতো তাহলে বোধ হয় অন্যায়টা বিরুদ্ধে লড়াই করার শক্তি মানুষের কাছে আরও বেশি থাকে আমার জন্য এটাই অনেক এটাই উদাহরণ ফোটোগ্রাফিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হোক সমাজকে পরিবর্তনের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হোক অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার একটা বড়ো দিক তৈরি করা হোক